দোকানে একটা চুড়িদার দেখে আমার খুব পছন্দ হয়েচে তা আমি দেখে ঘরে এসেছি এসে ঘরের লোককে বললাম যে মা আমাকে ওই চুড়িদারটা কিনে দিতে হবে আমার খুবই পছন্দ হয়েছে মা বলছে ঠিক আছে তাই হবে চল কিনে নিয়ে আসি মায়ের সঙ্গে আমি চুড়িদারটা কিনে নিয়ে আসলাম চুড়িদারটা কিছুদিন পরার পরে দেখছি কেমন হয়ে আসছে যেই না জলে দিয়েছি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি রঙ উঠতে লেগে গেছে চুড়িদারটা এমন খারাপ যে আমি এতটা বুঝতেই পারিনি যে চুড়িদারটা এরকম হবে আমার মা আমাকে খুব বকছিল যে ভালো ভালো বলেই তো খুব হচ্ছে বলছিলি নে এবার কীরকম লাগছে আমি আব মন খারাপ হয়ে বসেই রইলাম চুড়িদারটার জন্য আমার খুবই কষ্ট হয়েছে